মণি ম্যাডাম বলছেন আমি পাঞ্জাব পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক থেকে ম্যানেজার বলছিলাম ম্যাডাম আমাদের এখানে গোল্ড লোনের একটা অফার এসেছে আপনি কি গোল্ড লোন নিতে ইচ্ছুক গোল্ড লোন বলতে আপনি যত সোনা দেবেন তার উপরে তার এইট্টি ফাইভ পারসেন্ট পর্যন্ত আপনি লোন পাবেন টাকা পাবেন এবারে ব্যাপারটা হচ্ছে ম্যাডাম দশ গ্রাম যদি আপনার কাছে সোনা জমা দেন তার পনেরো শতাংশ আমরা বাদ দেবো বাদ দিয়ে পঁচাশি শতাংশের ওপরে আপনি লোনটা পাবেন ঠিক আছে তো এবং আপনি যত দিনের জন্য লোন নিলেন তো আপনাকে একশো এক চান্সে মানে অ্যাট অ্যাট এ টাইম আপনাকে পেমেন্ট করতে হবে না আপনি ই এম আই আকারে আপনার টাকাটা পড়বে তো সেক্ষেত্রে আপনি যদি নেন তাহলে আপনার ভালো হবে হ্যাঁ পঞ্চাশ ওই পঞ্চাশ গ্রাম হলেও আপনার ওই পঁচাশি শতাংশ আপনার বাদ যাবে ঠিক আছে না সেটা ম্যাডাম পার্সোনাল এখন পার্সোনাল লোন আমাদের কিছু হচ্ছে গোল্ড লোনের ওপরে অফার চলছে এখন আপনি যতটা আছে আপনি পাঁচ গ্রাম দশ গ্রাম যেমন নিতে চাইবেন তেমনই হবে কোনো অসুবিধের নেই মানে যেমন দেবেন তার ওপরে টাকা পাবেন এবং এক সময়েই আপনাকে টাকাটা দিতে হচ্ছে না প্রতি মাসে মাসে দিতে পারবেন বা যখন আপনার কাছে যতটুকু টাকা জুটবে ততটুকু আপনি দেবেন কোনো অসুবিধে নেই হ্যাঁ মাসে মাসেও দিতে পারেন আপনি ধরুন দুমাস ছাড়া তিন মাস ছাড়া এক মানে এক সময়েও পেমেন্ট করতে পারেন কোনো অসুবিধে নেই ঠিক আছে আপনার সুবিধা মতো আপনি পেমেন্ট করতে পারবেন কোনো অসুবিধে নেই অসুবিধার কিছু নেই কোনো অসুবিধা হবে না এক্সট্রা চার্জও পড়বে না এক্সট্রা আপনাকে কোনো টাকাও পেমেন্ট করতে হবে আপনি কথা বলুন দিয়ে তাহলে এই নাম্বারটা আমার এখানে ফোন করে জানাবেন তাহলে না ফোনে অ্যাপসও আছে অ্যাপসের মাধ্যমেও করতে পারেন বা আমাদের ব্যাঙ্কে চলে আসবেন ব্যাঙ্কে চলে আসলে ডকুমেন্টসগুলো আনতে হবে আপনার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ডগুলো আনতে হবে আর গোল্ড নিয়ে আসতে হবে আপনার এখানেই ছবি তোলা হবে কোনো অসুবিধা আর জয়েন্টেও চাইলে নিতে পারবেন আপনিও নিতে পারবে হ্যাঁ আপনি কথা বলুন কথা বলে আমাকে জানান তাহলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখছি